যোগ ব্যায়াম কেবল ব্যায়ামের একটি রূপই নয় যোগ সকালে উঠে যদি প্রতিদিন সূর্য ওঠার সময় যদি আমরা যোগ ব্যায়াম করি তাহলে আমাদের সারাদিনের যে কোনো যেমন খুশি কাজ করি না কেন সারাদিনে মস্তিষ্ক ঠিক থাকে এবং যোগ ব্যায়াম করলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক করে কাজ করে কারণ যোগ ব্যায়াম করলে আমরা যোগ ব্যায়াম এমনই একটা জিনিস যাতে করে আমাদের শরীরের এক একটি অঙ্গপ্রত্যঙ্গ হাড় ঠিকঠাক করে সঞ্চালন থাকে এবং আমাদের মস্তিষ্কও খুব সুন্দরভাবে কাজ করে এবং ব্রেনও খুব ভালো থাকে এবং ছোটোবেলায় যদি ব্যায়াম এ ব্যায়াম করা যায় তাহলে সেইটি তাতে হাড়গুলি খুব শক্ত হয়ে ওঠে এবং হাড়গুলি খুব হৃষ্টপুষ্ট হয় এবং বড় বেলায় যদি আমরা ব্যায়াম করি তাহলে সেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়েও অতটা কোনো ব্যথা লাগে না তাই যোগ ব্যায়াম করা প্রতিদিন সকালে প্রতিটি মানুষের পক্ষে খুব দরকার এবং যাতে করে সারাদিন তাদের মস্তিষ্কও ভালো কাজ করে ঠিক থাকে এবং হাড়ে কোনো যাতে হাড়ে বা কোনো অঙ্গপ্রত্যঙ্গতে সারাদিন করলে খেললে ধুললে বা হাঁটাহাঁটি করলে এতেও তেমন কোনো ব্যথা না লাগে সেই সেই জন্য যোগ ব্যায়াম করা উচিত তাই যোগ ব্যায়াম প্রতিটি মানুষের জন্য সকালে উঠে যোগ ব্যায়াম করাটা দরকার যোগ ব্যায়াম এমনই একটা জিনিস যাতে হাড়ে কোনো ব্যথা বা শরীরে কোনো ব্যথা ট্যাথা হলে তাও যোগ ব্যায়াম করলে সেরে যায় তাই যোগ ব্যায়াম শুধু কেবল একটি ব্যায়ামই নয় শরীরের আরও অঙ্গপ্রত্যঙ্গে কাজ করে ভালোভাবে